আমি একজন কৃষক আর আমি সাধারণত পশুপালন করে থাকি ও তাদের খুব যত্নও করি তাদের থাকার জন্য একটি ঘরও বানিয়েছি তাতে হাওয়া বাতাস আলো চলাচলও করতে পারে তারা যাতে সুস্থভাবে থাকতে পারে এবং বর্ষাকালে তাদের থাকার জন্য খুব সুন্দর করে ঘরটিকে বানানো হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তারা ঠিকঠাকভাবে ওখানে থাকতে পারে সেই জন্য আমি খুব ভালো করে ঘরটাকে বানিয়েছি ঘরের উপরে খড়ের ছাউনি দিয়েছি ও বর্ষাকালে গোরুগুলোকে খুব যত্ন করে ভালো করে রাখি তাদেরকে ঠিক করে খেতে দিই তাদের যাতে না খুব অসুবিধা হয় সেজন্য ঠিকঠাক করে তাদের দেখাশোনাও করি এবং সেই ঘরের মধ্যে ঠিক করে আলোর ব্যবস্থা করে দেওয়া তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া সেগুলো সেগুলোকেও ঠিকঠাকভাবে করে দিই আর যখন বর্ষাকাল আসে তখনও তাদের খুব যত্ন নিই এবং বর্ষাকাল না থাকাকালীন তাদেরও সবুজ গাছপালা ঘাস খড় জল এগুলো দিয়েও খুব ভালো করে যত্ন করি